হ্যাঁ আমি গত মাসেই সিকিমের উদ্দেশ্যে একটি ট্রিপ করি যেখানে আমি প্রযুক্তি এবং বহির্বিশ্ব থেকে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিজের পরিবারের সাথে এক সপ্তাহব্যাপী ছুটি কাটিয়ে আসি এই ছুটিতে আমি কোনোরকম মোবাইল ফোন কম্পিউটার বা অন্য কোনও প্রযুক্তির কোনও ব্যবহার করিনি তার পুরোপুরি কারণটি প্রকৃতির সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং সেখানে গিয়ে এই অভিজ্ঞতার মাধ্যমে আমি সেখানকার লোকজনদের খাদ্যাভাস তাঁদের প্রত্যহ জীবনযাপন তাঁদের ব্যবহার এবং তাঁদের সম্বন্ধে নিজেকে প্রচুর পরিমাণে অবগত করি শুধু তাই নয় বিভিন্ন নতুন বন্ধুও বানাই এবং তার সাথে তাদের সাথে জমিয়ে আড্ডাও দিই হয়তো মোবাইল ফোন থাকলে এইগুলোর কোনোটাই সম্ভব হয়ে উঠতো না কারণ কাছের মানুষকে কেমন দেখলাম বা কী জানলাম সেই অভিজ্ঞতা সম্পর্কে অবগত করতেই হয়তো বেশিরভাগ সময়টা চলে যেতো এবং সেখানকার যেই সম্পদ সেটা আমি সম্পূর্ণরূপে অনুভব বা উপভোগ কোনোটাই করতে পারতাম না